পাখি দেখার জন্য আমার বড়ো ঐতিহ্য রয়েছে যেমন রাজস্থানে বেড়াতে গিয়েছিলাম বেড়াতে গিয়ে দেখলাম বর্ষার সময় আকাশে মেঘ করেছে ময়ূর পাখি কত সুন্দর পেখম তুলে নাচছে আবার রাত্রে দেখি প্যাঁচাও ডাকছে অনেকেই বলে প্যাঁচার ডাক খারাপ এই সাধারণ মানুষের মধ্যে পাখি পক্ষীর ডাককে কুসংস্কারে পরিণত করছে এটা কোনো দিন করা উচিত নয় পাখি তার ডাক সে ডাকবে